আমাদের জীবনে বিজ্ঞানের শ্রেষ্ঠতম অবদানগুলির মধ্যে হল একটি উন্নত অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হল বিদ্যুৎ এই বিদ্যুৎ আমাদের অনেক পূর্বেই আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা তারপর থেকে আমাদের জীবন যেন পাল্টে যায় এই বিদ্যুতের ফলে আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি যেমন রাত্রেবেলা আমরা বিদ্যুৎ ছাড়া আগে দেখতে পেতাম না বিদ্যুৎ আসার ফলে রাতেরবেলা বিভিন্ন কাজকর্ম হয়ে থাকে রাস্তাঘাটে আলো বাড়িতে আলো এবং রাত্রেবেলাতেও অনেক অফিস খোলা থাকে এই বিদ্যুতের যেমন ভালো দিক রয়েছে তেমন এর খারাপ দিকটাও রয়েছে বিদ্যুৎ ব্যবহারের ফলে আমাদের শরীর বিভিন্ন কাজকর্মে অলস হয়ে পড়েছে আগে আমরা যেমন গরমে বেড়াতে পারতাম রাস্তাঘাটে কিন্তু বর্তমানে বিদ্যুৎ আসার পর থেকে বাড়িতে সাধারণ মানুষজন এসি পাখা এসব লাগানোর পর আমরা আর রোদে বেরাতে পারি না ফলে আমাদের শারীরিক অবনতি ঘটেছে এছাড়াও বিদ্যুতের উপর একটি বিপদ রয়েছে কেউ যদি বিদ্যুতে শক খায় তাহলে তাকে বাঁচানো অসম্ভব যে বিদ্যুতে কীভাবে শক খায় মানুষজন কেউ যদি না জেনে বুঝে বিদ্যুতের উপরে হাত দিয়ে ফেলে তাকে তখন শক শক দেয় বিদ্যুৎ এবং সে অজ্ঞান হয়ে যেতে পারে মাথা ঘুরতে পারে এবং শেষ পর্যন্ত মারাও যেতে পারে তাই এগুলি আমাদের এড়াতে হবে আমাদেরকে দেখে শুনে তারে হাত দিতে হবে জল হাত দেওয়া চলবে না এর ফলেই আমাদের বিপদগুলি এড়ানো সম্ভব তাই আমাদের দৈনন্দিন জীবনে আরো সচেতন হওয়া প্রয়োজন